বর্তমান পরিস্থিতি আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন তাই এখন আমি বিজ্ঞাপন দেব কীভাবে এখন তো বর্তমান আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা মনে করেন যে আমি একটু কে কে কেক বাড়িতে কেক বানাই সেটা এখন আমি আমার বাড়িতে কেক বানাই তৈরি করি কিন্তু এটা তো লোকের কাছে পৌঁছাতে হবে তাই এখন পৌঁচাতে গেলে বর্তমান যেমন মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এটা প্রচার করি কিন্তু এই এইভাবে ঠিক পৌঁছানো সব মানুষের কাছে পৌঁছানো কিছু লোকের কাছে পৌঁছানো যায় তো এখন যেমন এক একটা টোটোর ব্যবস্থা হয়েছে টোটোর ব্যবস্থা রেকর্ডিংয়ের রেকর্ডিং করে মাইকের দোকানে গিয়ে রেকর্ডিং করে টোটোতে করে সারা মানে এলাকা মানুষের দুয়ারে গলিতে গলিতে সমস্ত পাড়ায় পাড়ায় এবং মিউনিসিপ্যালিটি এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই টোটোটা টোটো দিয়ে যদি ঘোরানো যায় তাহলে আমরা মানে স সবার কাছে আমরা আমাদের এই ব্যবসার পরিস্থিতিটা পৌঁছে দিতে পারবো